আমার রান্নাঘরে মিক্সার গ্রাইন্ডার রয়েছে গ্যাস সিলিন্ডার আছে ওভেন আছে হ্যাঁ এইধরনের সব রয়েছে আর বৈদ্যুতিক যন্ত্রপাতি বলতে ইলেকট্রিক ইস্ত্রি হুম হ্যাঁ পুরোনো দিনে যে আমাদের তখনকার দিনেতে যন্ত্রপাতি এগুলো ছিল না তখন আমরা উনুনে রান্না করতাম উনুনে অভিজ্ঞতা ছিল খুব খারাপই কারণ তখন উনুন ঠিক মতো জ্বালানো হতো না নানা রকম প্রবলেম হতো হুম খুব খুব খারাপ ছিল কিন্তু বৈদ্যুতিক যন্ত্রপাতি এসে আমাদের আরও অনেক উন্নত হয়েছে এবং আমরা অনেক সুবিধা ভোগ করছি